হ্যাঁ বলছি আপনি উৎপল মাহাতো মাছের আড়ত থেকে বলছেন বলছি এখন মার্কেটে কি কি মাছ রয়েছে তেলাপিয়ার সাইজ কেমন হবে আর রুই আমার বেচার জন্যে যেমন বেচতে পারি আমি ওটা মালটা নিয়ে তো রাইখব না যেমন বিকতে পারি মাছটা তো বেশিদিনের নয় নষ্ট ফষ্ট তো হয়ে যায়নি নেই তো বাজেট কেমন আছে আগে তেলাপিয়াটাই বলো না ছোটো বড়ো দুটাই বলো আর বড়োটা এটা কেমন হল তেলাপিয়া মাছের অত দাম একটু আমাদের কাছে অত নেব বললে হবে না আরটু দেখো ন কম্পিটিশন মার্কেটের ব্যাপার নয় আমার পিস নেই কেজি নি নেব আমি তো আমি তুমি ঠিকঠাক দামটা লাগাও বেশি মাল নিয়ে নেব রুইও দেব রুই কত চলছে ওই কম করে দুশো তিরিশটা একটু হাই দুশো তিরিশ তো এইখানেই পেয়ে যাচ্ছি আমি তাইলে আমার হোলসেলে নেওয়ার কি মানে হল শোনো দশ কিলো তাহলে রুই বড়োটা আর যেমন না উড়ে যায় মাছ আসলে ডেলিভারি করে দেবে তো ওটাই তাইলে ওইটা তুমি দশ কিলো দিয়ে দাও আর তেলাপিয়াটা তা কম দেবে কেজি তিন চারেক আহ হাফটা হাফ নয় কিছু কম না ওটা তুমি একদম ভরসা রাখতে পারো তোমরা রেগুলার কাস্টমার তা তোমরা এরকমভাবে কথা বলছ হাফ পেমেন্ট আমার তো বিচতে হবে না বেচে আমি টাকাটা পাব কোথায় ফোনপে নম্বরটায় মেসেজ করে দাও আমি দিয়ে দিব অ্যাড্রেসটা জানো তো আর কি বলছিলে সাপ্লায়টা ঠিকঠাক দিতে পারবে তাহলে একটা বড় কাজের অর্ডার আসবে রুইটা দশ কিলো ওই তিন কেজি মতন দেবে না ঠিক আছে